আমি পনের দিন আগে একটি মোবাইল ফোন কিনেছি রিয়েলমি টেন ফোনটার নাম আমি ফোনটা ফ্লিপকার্ট অনলাইন শপিং থেকে অ্যাপ থেকে কিনেছিলাম এই ফোনটা সত্যি ভালো আমার লেগেছিল এতে তিনহাজার এম এইচ ব্যাটারি আছে ব্যাটারি সার্ভিস এর খুব ভালো এবং এর ক্যামেরাটাও খুব ভালো আর এর ডিসপ্লেটাও আমার খুব ভালো লেগেছিল সেই জন্য আমি কিনেছিলাম কিন্তু আমার কাছে আসার পর দেখছি ফোনটা আমি যতটা ভেবেছিলাম তার থেকেও ভালো কিন্তু এই ফোনটা এই অল্প দামের মধ্যে ফোনটা খুব সুন্দর হয়েছে